হ্যাঁ আমার নিজের বাগানের রক্ষণাবেক্ষণের সময় আমি বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে থাকি তার মধ্যে কয়েকটা সমস্যা হলো মশা রয়েছে পোকা মাকড় কীট পতঙ্গ তাছাড়া বিভিন্ন ধরনের সমস্যা মোকাবিলা করে থাকি যেমন আমার গার্ডেনে বাগানে বিভিন্ন অনেক ধরনের মশা রয়েছে আশে পাশে একটা জলাশয় থাকায় সেখান থেকে মশাগুলো উড়ে উড়ে এসে আমাকে কামড়ায় এবং আমার ফুলগাছগুলিতে বসে তার রস চুষে নেয় ফলে আমার গাছগুলি ঠিকঠাকভাবে বড়ো হয়ে উঠতে পারে না হ্যাঁ তাছাড়াও বিভিন্ন পোকা মাকড় আর কীট পতঙ্গ তো রয়েইছে তারা আমার গাছকে বিভিন্ন পাতাগুলোকে কেটে কেটে পুরা নষ্ট করে দেয় তাছাড়া আমাদেরকে বিভিন্ন অ সমস্যার সম্মুখীন হয়ে থাকে এছাড়া আমি যখন বাগানের রক্ষণাবেক্ষণ করতে যাই তখন ধারালো কোনো জিনিস দিয়ে আমার বিভিন্ন সময়ে আঘাত লেগে থাকে ফলে আমাকে বিভিন্ন ধরনের স অনেক সময় চিকিৎসা করতে হয় হ্যাঁ এছাড়াও আমাকে বিভিন্ন ধরনের আরও সমস্যার সম্মুখীন করতে করতে হয় কারণ আমার বাগানটা তা একটু উ ঢালু জায়গায় রয়েছে যে কোনো সময় পা পিছলে পড়ে যাওয়ার ভয় থাকে এই ভয়ের জন্যে আমাকে বিভিন্ন সময়ের সমস্যার সম্মুখীন করতে হ